বলছি আপনি যে বাসটা এত স্পিডে নিয়ে যাচ্ছেন এটা কি আপনি ঠিক করছেন

আপনার প্যাসেঞ্জারের সাময়িক কিছু লস হবে কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন এতগুলো মানুষের জীবনটা যে চলে যাবে সেদিকে আপনার হুশ আছে ভরসা পাওয়া গেলেও দুর্ঘটনা কাউকে বলে আসে না বিপদ তো যখন খুশি আসতে পারে তাই না কিন্তু সে লেট তাহলে আপনি এত দেরি করে বেরিয়েছেন কেন সঠিক সময় দেখে বেরানো উচিত ছিলো কিন্তু যদি কখনও দুর্ঘটনা ঘটে যায় একটা হটাৎ করে তখন কী হবে বলুন এতগুলো মানুষ তো রয়েছে বাসটার মধ্যে এত বড়ো গুলো মানুষের প্রাণের দায়িত্ব আপনার হাতে এখন রয়েছে আপনি চালাচ্ছেন মানে আপনি যেরকম নিয়ে যাবেন সেরকম সবাই যাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় কিছু কোত্তে পারবেন কি আপনি আটকাতে পারবেন না এইটুকু ভেবে দেখুন তবু একটু সাবধানভাবে চালানো উচিত অবশ্যই এভাবে চালানো তো ঠিক নয় হ্যাঁ একটু বুঝবেন কেননা আপনার বাসে উঠেছে মানে ও পুরোপুরি আপনার উপরে ভরসা রে করেই উঠেছে যে আপনি তাদেরকে সেফলি তাদের নিজের গন্তব্যে পৌঁছে দেবেন কিন্তু আপনারা যদি এই কিছু সাময়িক ব্যবস্থার জন্য আপনারা যদি এরকম এতগুলো মানুষের প্রাণ নিয়ে ঝুঁকিতে ফেলতে পারেন তাহলে আপনাদের উপরে ভরসাটা রাখবে কী করে মানুষ

ঠিক আছে